হ্যালো আপনি কি বচ্চন ধাবা থেকে বলছেন মানে আমি একটা অর্ডার দিয়েছি মানে ফ্রায়েড রাইস চিলি চিকেন মানে মানে এত জোর খিদে পেয়েছে অনলাইনে অর্ডার করেছি মিনিট পাঁচ হয়েছে আমি অর্ডারটা নিয়েছি মানে খোলার সাথে সাথে এত পচা গন্ধ মানে কী বলব খাবার খাব কী ওরকমই মানে বন্ধ করে রেখে দিয়েছি মানে অনলাইন থেকে নেওয়া এরকম যদি হয় তাহলে আমরা কীভাবে বিশ্বাস করে আপনাদের কাছে নেব বলুন তো মানে খাবারটা এত বাজে কী বলব মাংস থেকে তো পচা গন্ধ দিচ্ছে এই গরমে দুপুরবেলা কী খাব এখন বলুন তো এরকম করলে হয় আপনাদের তো কাস্টমার খারাপ হয়ে যাবে আপনারা যদি এরকম করেন